হ্যাঁ আমি ভিতরের চোখ দিয়ে দেখেছি যা অন্যায়ভাবে রিপোর্ট করা হয়েছে একজন মানুষকে যা তার কোনো দোষ ছিল না অর্থাৎ আমি একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম কয়েক দিন আগেই যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘটনাটি হল একজন ব্যক্তি কোনো রকম চুরি ডাকাতি না করেই তাকে জেলের সাজা পেতে হয় জেলের ভাত খেতে হয় অর্থাৎ একজন ব্যক্তি একজনের বাড়িতে কাজ করত কিন্তু তিনি একজন খুবই হতদরিদ্র ব্যক্তি ছিলেন তিনি দিন আনি দিন খাই লোকের বাড়িতে খেটে কর্মে খেয়ে থাকেন তিনি নাকি তার মালিকের বাড়ি থেকে একটি স্বর্ণের চেন চুরি করেছে কিন্তু তিনি আসলেই সেই স্বর্ণের চেন তিনি চুরি করেননি তিনি সেই চেনে বা হার চেন বা হার বলি সেই হারে তিনি হাতই দেয়নি কিন্তু তাকে তার মালিকরা চোর ভেবে পুলিশে ধরিয়ে দেয় এবং পুলিশ তাকে চার দিন জেলে আটক করে রাখে এবং চার দিন পরে সেই বাড়ির মালিক বা মালকিনরা সেই চেনটিকে বাথরুম থেকে কুড়িয়ে পায় অর্থাৎ তারা নিজেদের ভুলে বা অসাবধানতায় সেই হারটিকে হারিয়ে ফেলেছিল কিন্তু পনেরো দিন চার পাঁচেক পরে তারা সেটাকে খুঁজে পেয়ে যায় কিন্তু আখেরে কী হল লাভ সেই হত দরিদ্র মানুষটি জেলে থাকল বৃথা শাস্তি পেল এই কয়েক দিন তাই আমি বলতে চাই যে জাল খবর প্রকাশিত হয় কিছু কিছু ক্ষেত্রে সেই খবরে কেউ মাথা ঘামাবেন না আসল সত্য যাচাই করার পরই কোনো মানুষকে শাস্তি দেওয়া উচিত যা আমি মনে করি সে মানুষটা হয়তো হতদরিদ্র গরীব হতে পারে কিন্তু সে চোর নয় সে চুরি করেনি সে বারবার আর্তনাদ করে বলেছে যে সে চুরি করেনি কিন্তু আমাদের আজকালের সমাজ তারা বিশ্বাস করেনি সে গরীব মানেই সে চুরি করেছে সেটা আমরা সকলেই ধরে নিই কিন্তু তার মনের মধ্যে যে কতটা শান্তি বা কতটা দুর্ভাগ্য বলতে পারেন তার যে ভিতরে বা মনে বা মাথায় তা সে শুধুমাত্র সেই জানে